গ্রামাঞ্চলে কৃষকরা নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন আর্থিক সমস্যা তাদের প্রচুর সমস্যা আগে যেমন চাষে প্রচুর লাভ থাকত যে পরিমাণে চাষ হতো সেই পরিমাণে জিনিসের দাম হয়ে তারা ভালোই লাভ পেত কিন্তু জিনিসপত্রের দাম সার লাঙল জল ইত্যাদির দাম প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ায় এখন চাষে খুব কম পরিমাণেই লাভ হয় এমনকি আবহাওয়ার পরিবর্তনও মানুষের চাষে প্রভাব ফেলে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে কৃষকেরা কিছুটা লাভ পায় কিন্তু বেশিরভাগ বছরই ঠিক ধান ওঠার সময় ঝড় বৃষ্টি এবং আলু ওঠার সময় জল এছাড়াও সবজি চাষের ক্ষেত্রে প্রচুর রোদ হয়ে সবজি গাছ মারা যায় অথবা প্রচুর জল হয়ে সবজি নষ্ট হয়ে যায় এর ফলে চাষে প্রচুর সমস্যার সম্মুখীন হয় প্রযুক্তিগত সহায়তা মানুষ পেয়েছে এ খুব ভালোভাবেই এখন সব কিছুরই মেশিন উঠে গিয়েছে মানুষকে আর হাতে করে ধান রুইতে হয় না বা আলু লাগাতে হয় না ধান কাটতেও হয় না সবেরই মেশিন হয়ে গিয়েছে আলুতে মাটি দেওয়ারও মেশিন হয়ে গিয়েছে কৃষকদের এই ক্ষুদ্র প্রশিক্ষণ কৃষকদিকে চাষ পদ্ধতিতে অনেক এগিয়ে নিয়ে চলেছে